আমার প্রিয় একটি বাংলা প্রবাদ বা বাগধারা রয়েছে সেটি হচ্ছে পিপীলিকার পাখা গজায় মরিবার তরে এই প্রবাদটি আমার কাছে অত্যন্ত প্রিয় কারণ এটি আমি আমার জীবনের মধ্যেও অনেক মিল পেয়ে থাকি এই কথাটা যেমন শুনতে ভালো লাগে ঠিক তেমনই কথাটা অবশ্যই বাস্তব জীবনের সঙ্গে সত্যতার সাথে ঠিক একইভাবে মিশে যায় পিপীলিকার পাখা গজায় বলতে এখানে সাধারণত বোঝানো হয়ে থাকে মানুষের যে আত্মঅহংকার কোনও কিছু একটি বিষয় নিয়ে মানুষ যখন অহংকারে পরিপূর্ণ হয়ে যায় তখন তার পতন ঘটে সেইটা এখানে বলা হয়েছে পিপীলিকার পাখা গজায় মরিবার তরে অর্থাৎ মানুষের তখনই আত্মঅহংকার পরিপূর্ণ হয়ে যায় যখন তার পতনের সময় চলে আসে এই জন্য এই প্রবাদটি আমার কাছে অত্যন্ত প্রিয় এবং প্রিয় প্রবাদ মানুষের অহংকার বিভিন্ন কারণে হয়ে থাকে কোনও কোনও মানুষের আমরা লক্ষ্য করতে পারি যে সৌন্দর্যের অহংকার কোনও মানুষের তার বন্ধুবান্ধবের অহংকার কোনও মানুষের আবার তার রূপের অহংকার কোনও মানুষের টাকা পয়সার অহংকার কোনও মানুষের বাড়ির অহংকার কোনও মানুষের গাড়ির অহংকার এই অহংকারগুলি যখন মানুষ অতিরিক্ত পার করে ফেলে তাদের সীমা লঙ্ঘন করে ফেলে তখন তাদের সীমা পেরিয়ে যাওয়ার ফলে তাদের পতন ঘটতে শুরু করে সেইক্ষেত্রে বলা হয়ে থাকে যে পিপীলিকার পাখা গজায় মরিবার তরে